হ্যাঁ আমি কাটিং এবং বীজ উভয় থেকেই গাছের বংশ বিস্তারের পদ্ধতি অবলম্বন করে থাকি আমার এ বিষয়ে জানা আছে যদিও বীজ থেকে চারা উৎপাদনের পদ্ধতিটি অনেক সহজ এটি উপযুক্ত সময়ে উপযুক্ত বীজকে নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিলেই এবং তাকে নির্দিষ্ট পরিবেশ দিলেই সুন্দর চারা রূপান্তরিত হয় এবং কাটিংয়ের মাধ্যমে করতে গেলে তাকে নির্দিষ্ট পরিমাণের কাটিং নির্দিষ্ট বয়সের কাটিংকে সংগ্রহ করে তাকে নির্দিষ্ট মাধ্যমের মধ্যে রেখে উপযুক্ত পরিবেশ দিলে কাটিংয়ের গোড়ার থেকে শিকড় বার হয় এবং একটি নুতন চারাগাছের উৎপত্তি হয় যাকে পরবর্তীকালে প্রতিস্থাপন পদ্ধতির দ্বারা বড়ো গাছে রূপান্তরিত করা যায় এবং উপযুক্ত ফল এবং ফুল পাওয়া কাঙ্ক্ষিত ফল এবং ফুলের পাওয়ার সম্ভব হয় বীজ থেকে উৎপাদিত চারায় সব থেকে বড়ো মুশকিল হল এর ফলের যে চারা উৎপাদন হয় তার গুণাগুণ নিশ্চিত হওয়া সম্ভব নয় কিন্তু কাটিংয়ের মাধ্যমে যে চারা উৎপাদন হয় তার মধ্যে গাছের নির্দিষ্ট বা নির্ধারিত গুণাগুণ বজায় রাখা সম্ভব এবং তা কাঙ্ক্ষিত ফল প্রদানে সম্ভব